আমাদের পশ্চিম মেদনীপুর জেলায় বিভিন্ন ধরনের ও নানা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে গোবিন্দপুরে বিএড ও ডিএড কলেজ রয়েছে এবং অনেকেই আমাদের এই কোর্সের মাধ্যমে শিক্ষা বা উচ্চ শিক্ষিত হচ্ছেন এখানে আলাদাভাবে ভোকাশেনলও কোর্স করানো হয় এবং গার্লস স্কুল ও বয়েস স্কুল ভিন্ন ভিন্ন রয়েছে এবং আমাদের স্কুলে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় যেমন স্পোকেন ইংলিশ ও কম্পিউটার এছাড়াও আমাদের পশ্চিম মেদনীপুরের ইতিহাস ও আমাদের কলকাতা আমাদের বাংলার ইতিহাস আমাদের ভারতের ইতিহাস এগুলো পড়ানো হয় জিওগ্রাফি ভূগোলের দিক থেকেও চিত্র চিত্রভাবে পড়া বোঝানো হয় এবং ঘুরতেও নিয়ে যাওয়া হয় কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা আলাদাভাবে বিভিন্ন ট্রেনিং ও কোর্স করান কম্পিউটার ছাড়াও বিভিন্ন খেলাধুলা বা স্পোর্স কোর্স করানো হয় কেউ কেউ ফুটবল ক্রিকেট ছাড়াও ভলিবল কোর্স করেন এবং তারা হাতে কলমে তাদের খেলা শেখানো হয়